আমাদের এখানে বাংলা ভাষা যেহেতু আমরা সবাই বাঙালি সেহেতু এখানে বাংলা ভাষাই বিকশিত ধরুন আমাদের এখানে যে বিশেষ গুলো আছে যারা ব্যবসা করছে শাড়ির দোকান চালের দোকান হাঁড়ির দোকান তারা যদি বাংলা না বোঝে আমাদের প্রয়োজনটা আমরা কী করে বলব তাদেরকে আর তারাও বা কী করে বুঝবে ধরুন আমি বাংলা জানি যে বিজনেস ব্যবসা করছে সে হিন্দি জানে তাহলে আমি তাকে বললাম দু কিলো চাল দিন সে যেহেতু বাংলা বোঝে না সে তাহলে কোনো দিনই আমাকে চাল দিতে পারবে না দেখা যাচ্ছে আমি চাল চাইলাম সে দিল ডাল তাহলে এইভাবে সে কোনোদিন বিজনেস করতে পারবে না তাকে কী করতে হবে বাংলা জানতে হবে বাংলা না জানলে সে তার মনের ভাব প্রকাশ করতে পারবে না আমিও তার কাছে আমার মনের ভাব প্রকাশ করতে পারব না কিন্তু একটা সুবিধার বিষয় হলো আমাদের বীরভূমে প্রায় সব ব্যবসাদার বাংলায় কথা বলে সেই জন্য আমাদের সুবিধা আমরা তাদের কাছ থেকে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনি এবং বাংলায় বলি এবং তারাও বুঝতে পারে সেই জন্যে একে অপরকে আমরা উপকার করে যাচ্ছি এবং আমার প্রয়োজনে তার কাছ থেকে কিছু অর্থের বিনিময়ে কিছু জিনিস কিনছি সেও ঠিক তার প্রয়োজনে কিছু অর্থের প্রয়োজনে আমার কাছ থেকে জিনিস কিনছে এইভাবে আমরা একে অপরকে অর্থনৈতিক সাহায্য করছি এবং সেটা সম্পূর্ণ বাংলা ভাষার ওপরও কেন্দ্র করে এইভাবেই বাংলা ভাষা আমাদেরকে বিকশিত করছে